আমি দিনের বেশিরভাগ সময়ই খামারে থেকে থাকি সেখানে আমি নানান রকমের কাজ করে থাকি সেখানে সামনে একটু মাটিকে কুঁড়ে জমি করে সেখানে আমি সবজি লাগাই নানান রকমের সবজি যেমন ভেরি বেগুন শাক এমনি আলু নানা রকমের সবজি লাগিয়ে থাকি সেই সবজি দিয়েই আমার বাড়িতে রান্না বান্না সব কিছু হয়ে যায় আর বাজারে কিনতে হয়না তাছাড়াও ওখানে আমার একটা গরু আছে সেই গরুর আমি যত্ন নিয়ে থাকি এই সেই গরুর যত্ন নিই এই কৃষিকাজ করে আমি অনেক উপকৃত এই কৃষিকাজ করার জন্য আমার হাঁটুতে অনেক দিন ধরে ব্যাথা ছিলো সেই ব্যাথা আমার আর হয় না যেহেতু আমি সময় মতো সব কাজ করে থাকি তাই আমার খিদে ভালো থাকে আমি খাবার দাবার খেতে পারি ভালো তাই আমার শরীরের কোনো রোগ নেই সেই রকম গ্যাস অম্বল নেই কারণ ভোরবেলা উঠে আমি ওই খামারে যাই ওখান থেকে থেকে কৃষিকাজ করি মাঠে গিয়েও কাজ করি তাই আমার শরীরেও কোনো অসুবিধা হয় না আমি এই সব উপকারই পেয়ে থাকি কাজ করার জন্য